পশ্চিমবঙ্গের ব্যবসায়িক পরিবেশ ভারতের অন্য মানে অন্য রাজ্য বা অঞ্চলের থেকে অনেক ক্ষেত্রেই আলাদা যেমন যে ব্যবসা করার সহজতা যেটা সাধারণত অন্য রাজ্যে ব্যবসা করার সহজতা একটু নিম্ন মানের হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে মানে এই ধরনের মানে যাতে ব্যবসা আরও বেশি করে সঠিকভাবে করা যায় তার জন্যে বিভিন্ন সরকারি পদক্ষেপ যেমন ইনফ্রাস্ট্রাকচারের সমস্যাগুলি ঠিক করা হচ্ছে বা নীতি সংশোধন করা হচ্ছে প্রশাসনিক জটিলতার মাধ্যমে যাতে শিল্পগুলিকে না যেতে হয় সেই বিষয়ে রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছেন আর একটি ব্যাপার হচ্ছে যে মাথাপিছু আয় এবং উন্নয়নের পরিমাপ যেটা এই ক্ষেত্রে অসুবিধার দিকটা হলো পশ্চিমবঙ্গের মাথাপিছু যে আয় জনগণের মাথাপিছু আয় এবং এই মাথাপিছু আয়ের হার অন্য রাজ্যের তুলনায় অনেকটাই কম সেটা ব্যবসায়িক উন্নয়নের দিক থেকে অনেকটা প্রভাব ফেলতে পারে এই বিষয় যদি অন্য রাজ্য বা অঞ্চলের কথা বলা হয় যেমন ওই তামিলনাড়ু বা গুজরাট এ বিষয়ে অনেকটা এগিয়ে জনসংখ্যার মধ্যে আয়ের বন্টনের কথা যদি বলি তবে পশ্চিমবঙ্গের মধ্যে এই আয় বন্টন অসমভাবে রয়েছে অনেকটাই উচ্চ এবং নিম্ন আয়ভুক্ত জনগণের মধ্যে বেশ অনেকটা পার্থক্য তো সেটা একটা খারাপ দিক এই ক্ষেত্রে বৈষম্য রয়েছে এইটা এটা ব্যবসায়িক সুযোগ এবং ক্রয় যে ক্ষমতা বিভিন্ন শ্রেণীর মধ্যে পণ্য ক্রয়ের ক্ষমতার একটা বড় প্রভাব ফেলছে এক্ষেত্রে এবং ব্যবসায়িক পরিবেশের মধ্যে আরও একটি সুবিধাজনক ব্যাপার হলো যে ভৌগলিক গুরুত্ব পশ্চিমবঙ্গ যেহেতু কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং হলদিয়া জলবন্দর এই দুটি যেহেতু পশ্চিমবঙ্গে রয়েছে তো সেক্ষেত্রে একটি খুব পরিবহনের দিক থেকে খুব সুবিধা হয় এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিযোগ প্রতিযোগিতা ব্যবসায়িক প্রতিযোগিতা যেগুলি রয়েছে তো পশ্চিমবঙ্গের ব্যবসায়িক প্রতিযোগিতামূলক পরিবেশ অন্য রাজ্যের তুলনায় খানিকটা হলেও উন্নত হতে পারে কারণ বিভিন্ন ক্ষেত্রেই নানান সংগঠন বা রাজ্যে সরকার অনেক উদ্ভাবনামূলক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে এক্ষেত্রে যাতে আরও নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে